প্রত্যেক মানুষই ঘুরতে ভালোবাসে এবং আমিও সেই হিসাবে ঘুরতে ভালোবাসি আমার পছন্দের মতন কিছু জায়গাগুলি যেগুলো আমি ঘুরেছি সেগুলো হচ্ছে দার্জিলিং আমাদের পুরুলিয়ার অযোধ্যা তার সাথে সাথে পুরী এরকম জায়গাগুলো এবার বলতে গেলে পুরুলিয়ার অযোধ্যা এমন এক জায়গা যেখানে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সেখানে গেলে প্রাণ জুড়িয়ে যায় অযোধ্যার প্রকৃতিতে মানুষ খুলে নিশ্বাস নিতে পারে সেখানে বিভিন্নরকম পশুপাখি আমরা দেখতে পাই এবং সেখানকার মানুষের যে সংস্কৃতি সেটা একটু অন্যরকম সেখানকার মানুষরা খুব ভালোভাবে মেলামেশা করেন সেখানকার মানুষ খুবই ভালো বলতে গেলে ওখানকার প্রাকৃতিক পরিবেশ চোখ জুড়িয়ে দেওয়ার মতন বিভিন্নরকম ঝরনা বিভিন্ন বড়ো বড়ো পাহাড় বড়ো বড়ো চূড়া কিছু কিছু পাহাড়ে মন্দিরও রয়েছে সেখানে বিভিন্নরকম পাখি দেখা যায় পাখি সেখানে অনেকরকমের দেখেছি সেজন্য জায়গাটা আমার বারবার যেতে ভাল লাগে সেখানে আমি মন খুলে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারি সেখানে যাওয়ার রাস্তা প্রচণ্ড ভালো সেখানে ঘুরে ঘুরে যেতে হয় তাই একটা যাওয়ার মধ্যে একটা আনন্দ আমরা পাই এর সঙ্গে অযোধ্যা মানুষ অনেকবারই বেড়াতে যান সেখানে বেড়াতে যাওয়ার মতন জায়গাটা আছেও বেড়াতে গিয়ে আমরা অনেকরকম খাবার খেয়ে থাকি সেখানে মানুষ ঘুগনি কচুরি খুব বেশি পছন্দ করে আবার আমি একবার দার্জিলিং যখন গিয়েছিলাম দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা সেখানে বড়ো বড়ো পাহাড় সেখানের মনোরম দৃশ্য সেখানে টয় ট্রেনে ঘোরা সেখানের মানুষের সাথে কথাবাত্রা সেখানের খাবারদাবার পুরোটা দেখলে যেন চোখ জুড়িয়ে যায় আবার গেছিলাম একবার পুরী কাশীনাথ এইসব জায়গাগুলো ধর্মীয় স্থান হিসেবে বেশি মানুষ চেনে কিন্তু সেখানে গিয়েও আপনি যে মনের সুখটা পাবেন সেটা আপনি অন্য কোথাও পাবেন না মানুষ এই জায়গাগুলিতে যায় বেশিরভাগ ভগবানের দর্শন করতে এর সাথে সাথে মনের শান্তি আনার জন্য আমিও তাই এই জায়গাগুলি ঘুরতে খুবই পছন্দ করি